হ্যাঁ মানিকবাবু হুম দোকান তো অনেক দিনই হলো জানি না ছোটো মুখে হয়তো বড়ো কথা কিন্তু তাও বলতে ইচ্ছা হলো যে দোকানটা দেখুন ভালো পজিশানে রয়েছে ঠিক আছে বেশ ভালোই দোকানপাট চলছে কিন্তু আমি মনে করি যে ভালো দেখুন জায়গাটা তো ভালো তো যদি অন্য কোনো খাবার দাবার যদি রাখেন যেমন এই সকালবেলা হয় না মুড়ি তরকারি বলুন বা মুড়ি ঘুগনি এই একটা লুচি ফুচি করলেন তো হয়তো আরও কিছু কাস্টোমারের জন্য স্টলটা কিন্তু আরও ভালো উন্নত হবে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন আপনি দেখুন আরও মোটামোটি কী বলুন তো কয়েকটা আইটেম বাড়া থাকলে তো শুধুমাত্র চা তো নয় আরও তো মানুষ অন্যান্য কিছু খাবার দাবারও তো চায় একটা স্টল থেকে তো যদি তেমন যদি ভালো হয় খাবারটা তাহলে নিশ্চই আরও দূর দূরান্ত থেকে মানুষ খেতে আসবে স্টলটা আরও ধীরে ধীরে আরও গ্রো করবে বুঝতে পারছেন কী বলছি অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিকই কারণ একজন তো একজনের দ্বারা তো সম্ভব নয় কারণ দেখুন যতো পদ বাড়াবেন তত আর কি খাটনিও বাড়বে তাই না তো একজন দেখুন যদি কেউ থাকে দোকানে রাখুন কারণ কী বলুন তো আপনার যে দোকান যে পজিশানটা রয়েছে সত্যি খুব সুন্দর কারণ ওখান থেকে পোচুর পথযাত্রী আসে যারা আপনার দোকান থেকে দেখি তো মানে বলা কওয়া করতে শুনেছি যে এই দোকানের পজিশানটাও ভালো আরও যদি বেশি বেশি কোনো পদ হয় তাহলে হয়তো দোকানটা হয়তো আরও অনেক বেশি উন্নত হবে ঠিক আছে ঠিক আছে দাদা ঠিক আছে